আপনি কি কাস্টমারের কাছ থেকে কোনো ভালো প্রতিক্রিয়া পেয়েছেন আপনি কি কোনো হাতে তৈরি কাপড় উপহার দিয়েছেন লোকেরা কীভাবে আপ সম্পর্কে চিন্তা করি দেখুন আমি আমরা আগে অনেক কাঁথায় পাড় বেঁধেছি কার্পেট বুনেছি আর ভালো আসন সেিলাই করেছি আমরা শহরে কিছুদিন শহরে ছিলাম সেখানে কিছুই করতে পারি না গ্রামে যখন আসি গ্রামে দেখলাম অনেক রকমের কাজ তারা এনেছে সেই হিসাবে তাদের কাছে আমরা বললাম যে হ্যাঁ আমরা পারি তারা খুব সন্তুষ্ট হয়ে আমাদের কাজ দেখে ভালো হ্যালো মনে করলো তাদের ভালো ভালো জিনিস আমরা হাতে গুনে দেখিয়েছি আর তাদের অনেক জিনিস দিয়েছি তারা খুব দেখে খুব ভালো বললো তাই সেই হিসাবে আমরা আরও কিছু কিছু কাজ বাড়িয়ে করেছি তার জন্যেই তারা খুব ভ তাদের ভালো লাগলো আমাদের আরও কাজ দেখাতে শুরু করলো